আমি ভারতের ফ্যাশন সম্পর্কে বলতে পারি যে ভারতের ফ্যাশন অন্যান্য দেশের ফ্যাশনের তুলনায় অনেকটাই ভালো এবং অনেক স্বচ্ছ সম্মানীয় ভারতীয় ফ্যাশনে কোনো রকম ছোটোখাটো জামাকাপড় পরে না ভারতীয় ফ্যাশন একটা শাড়ির মধ্যে চলে মেয়েদের আর ছেলেদের পাঞ্জাবি ধুতি বা পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্ট এই রকমভাবেই ভারতের ফ্যাশন চলে আমি মনে করি আগের তুলনায় কাপড় অনেক পরিবর্তন হয়েছে আগে যে শাড়ি পরা হতো সেটা পরিবর্তন হয়েছে আগে যেভাবে অন্যান্য ড্রেসগুলিকে এ পরা হতো সেগুলো অনেক পরিবর্তন হয়েছে বিদেশি ফ্যাশন ভারতের ফ্যাশনকে প্রভাবিত করে যে বিদেশি ফ্যাশনের যে সব জামা কাপড় পরার ধরন থাকে সেগুলো ভারতকে অনেকভাবেই প্রভাবিত করে ভারতের মানুষরাও বিদেশের মতন হতে চায় তারা মনে করে সেইভাবে বিদেশিদের মতন জামা কাপড় পরিধান করলেই তারা অনেকটা বিদেশিদের মতন ধনী এবং দেখতেও সেরকম টাইপের হয়ে যাবে কিন্তু সেরকম আসলে হয় না ভারতীয় ফ্যাশন একটু আলাদা রকমই আমি বিশেষ করে চুড়িদার সালোয়ার কামিজ শাড়ি পরতে পছন্দ করি এগুলো আমি দোকান থেকেই পাই বর্ধমানে প্রচুর দোকান আছে মল আছে যেখান থেকে এই সব পরিধান পোশাক আমি কিনতে